হ্যালো

হ্যাঁ আপনার গাড়ির চাকাটা তো ঠিক হয়ে গেছে ওটা তো হাওয়া দিলেও হচ্ছে না ওটা আপনার মানে পুরো চাকাটাই আপনাকে পাল্টাতে হবে আর কাঁচটা আমি কাঁচটা তো পাল্টাতেই হবে কাঁচ ভাঙা জিনিস তো আর জোড়া লাগে না না ওটাও পাল্টাতেই হবে একটু হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ রঙ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই করে দেওয়া যাবে আর কোনো সমস্যা কি

আচ্ছা আপনার সমস্যাগুলো বলুন আমি বলে দিচ্ছি কি করতে হবে যেহেতু আমার দোকানে তো এখন সব মাল পাওয়া যাবে না সেহেতু কিছুদিন সময় লাগবে এবার গাড়িটা আপনাকে দিয়ে যেতে হবে আপনার গাড়ির কন্ডিশান দেখে আমি বলতে পারবো যে আপনার গাড়ি কী কী পার্ট লাগবে আর কত কী খরচ হবে সেইভাবে আমি বলতে পারবো আপনার সময় মতো পাঠিয়ে দিন আমি আপনি কাল পরশু পাঠিয়ে দিন আমি দেখে বলে দেবো আপনাকে আমি এবার গাড়ি না দেখে তো আর বলতে পারবো না এবার গাড়িটা দেখি আগে গাড়ির কি কান্ডিশান রয়েছে ঠিক আছে সেগুলো দেখে আমি আপনাকে ঠিকঠাক মতো বলে দেবো হ্যাঁঁ হ্যাঁ আপনি দিয়ে যান আপনি কাল কাল সকালেই দিয়ে যান আমি কাল সকালে দিয়ে গেলে আমি দেখে শুনে তাড়াতাড়ি মাল এনে আমি শুধু করে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে আমি রাখছি হুম